আমি শৈশব থেকে ইতিহাস শিখে ইতিহাস পড়ে ইতিহাসের সম্বন্ধে জেনে পুরানো কাহিনি আমাকে খুব ভালোই লাগে আমাদের একটি ঐতিহাসিক গল্প এখনো মনে আছে যে সম্রাট শাহজাহান মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে আগ্রায় তাজমহল তৈরি করেছেন যা আমরা এখনো নানা দেশ থেকে নানা জায়গার লোক সেখানে ঘুরতে যায় এবং দারুন মজা পায় এই ঐতিহাসিক গল্প শাহজাহান ও মমতাজের প্রেমের জন্য যে আগ্রার তাজমহল তৈরি হয়েছিলো এটা আজ চিরস্মরণীয় হয়ে আছে এবং এটাই প্রভাব ফেলেছে যে কোনো জিনিস যদি ঘটে সেটা ঐতিহাসিক স্মৃতি হিসাবে মন্দির বা তাজমহল তৈরি করে রাখা যায়